আমার শৈশবকালে আমরা অনেকরকম খেলাই খেলতাম আমাদের এখানে গ্রামীণ যে সমস্ত খেলাগুলি রয়েছে বৌ বসন্ত লুকোচুরি এই সমস্ত খেলা আমরা ছোটোবেলায় খেলে থাকতাম তাছাড়া আমরা ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম একটি পুকুরের পারে মাঠে সেখানের মাঠে আমাদের অনেক কিছু নিয়ম তৈরি করা ছিল সেখানে যেহেতু পুকুর ছিল তাই পুকুরের জলে নামতে সকলেই ভয় করতো পুকুরে যদি বল পড়ে যেত আমাদের নিয়ম করা ছিল ক্রিকেট খেলার সময় পুকুরে যে বল মারবে সে বল মারলেই আউট এরকম আমাদের নিয়ম তৈরি করা ছিল আর ফুটবল খেলার সময় যদি পুকুরের মাঝে বল পড়ে যায় যে বলটা ফেলবে বলটিকে ফিরিয়ে আনার দায়িত্ব তার আর সে যদি না বল ফিরিয়ে আনতে পারে একটা নতুন বল কিনে দিতে হবে এছাড়া নানারকম নিয়ম তৈরি করেছিলাম আমরা নিজেদের মতো করেই এ সমস্ত খেলাগুলি খেলতে আমাদের খুবই ভালো লাগতো তাছাড়া খেলাগুলি ছিল আমাদের খুবই আকর আমাদের কাছে খুবই আকর্ষণীয় যা আমাদের চিন্তাভাবনাকে অনেক সুন্দর তৈরি করেছে আমরা সেগুলি এখন মনে করলে সেটি মনে করে আমাদের খুবই কষ্ট হয় আমরা মনে করি যে আরেকবার যদি ফিরে যেতে পারতাম সেই শৈশবকালে হয়তো আরো সেরকম মজা করতে পারতাম সেই খেলাগুলি খেলে